আমি পুরুলিয়ার গৌশালা মোড় থেকে বলছি আমি আপনাদের রেস্তোরাঁ মানে পুরুলিয়ার নীলকুঠিডাঙ্গার ঠেক রেস্তোরাঁ থেকে এক প্লেট মাটন বিরিয়ানি অর্ডার করতে চাই আমার যে কুপন কার্ডটি রয়েছে সেখানে কি কোনো ছাড় রয়েছে আমাকে একটু বিস্তারিতভাবে জানাবেন